আমি মনে করি কোনো কোনো কাজ করে কখনো কোনো মানুষ নিজের হাতে নিজেই গর্বিত না হয় কারণ মানুষ আমি কোনো যদি কাজ করে থাকি তাহলে সেটা করে থাকি আমি একটা পৃথিবীতে মানুষ হিসেবে বা সমাজে বাস করার জন্য যেটা করার দরকার সেটা করি কিন্তু আমার একটা ঘটনা খুব মনে পড়ে যেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে আসার সময় রাস্তা দিয়ে আসার সময় রাস্তা পার রাস্তা দিয়ে আসছিলাম কিছু জিনিস নিয়ে তখন হঠাৎ আমি দেখি একটা বয়স্ক দিদা যে রাস্তা পার পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সে গাড়ি আমাদের এখানে এত চলছে বা গাড়ি এত পারাপার হচ্ছে যে সে রাস্তায় একা পার করতে সাহস পাচ্ছে না তো আমি সেক্ষেত্রে আমি ব্যাগটাকে একটা দোকানে পরিচিত একটা কাকুর দোকানে রেখে আমি দিদাকে রাস্তা পাড় করে দিলাম তো সেক্ষেত্রে দিদা আমাকে অনেক আশীর্বাদ করল বললো ভালো থেকো সুস্থ থেকো সেটা করলাম সেই সময় একটা আমার নিজের মনের ভেতর একটা আলাদা রকমের অনুভূতি এল বা সেটাকে আমি যদি আপনি বা এখানে আমি গর্বিত হিসাবে প্রকাশ করতে পারি